হ্যালো হ্যালো হ্যালো হ্যালো ম্যাডাম হ্যাঁ বলছি আপনি ফোন করেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি সৌরভবাবু বলছি

আমার লক্ষ্যে ততটা পড়ে নাই কিন্তু এই দুদিন হলো একটা লক্ষ্যে পড়েছে সত্যি কথা বলতে কি জানেন তো ম্যাডাম ছেলেটার শরীরটা একরকম কথা ভালো নেই প্রথম কথা কিন্তু তারপরে ওর সঙ্গে যারা আপনার টিউশনি পড়তে যাচ্ছে তারা দেখছে তারাও একটু বদমাশ প্রকৃতির ছেলে তারা তো একচুয়েলি তাদের বাড়িতে কোনো কোনো বাবা মা তো সেইভাবে পড়াশোনা নিয়ে তো তাদের চর্চার মধ্যেও রাখেনা আর ছেলেটাকে যার ফলে একটা বিষয় দেখাচ্ছে যে বাড়িতে বাবা মার গাইড না থাকার দরুণ যে নির্দিষ্ট সময়ে যে আমার টিউশনটা পড়তে যেতে হবে এই ব্যাপারটা তারা কিন্তু বোঝে না যে টিউশন মাস্টারের কাছে টিউশন দিয়েছি মানেই আমার দায়িত্ব শেষ কিন্তু এটাই তারা বোঝে কিন্তু এটার দায়িত্ব হতে পারে না কখনো যে ছেলেটা হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি এটা আমি ওর সঙ্গে বাদ দিয়ে আমি প্রতিদিনই কিন্তু এক যে আমি কিন্তু যে করে হোক না কেন আপনার টিউশনের সময় মতো কিন্তু দিয়ে আসবো আর আপনি কি বলবো সব মানে পড়াশুনা না পারলে আপনি কিন্তু ওকে বেত্রাঘাত করুন না করলে পড়াশুনার সময় কোনো ফাঁকি রাখা চলবে না ফাঁকি রাখলে কিন্তু ও শেষ হয়ে যাবে ওকে এমনিতেই ইউনিট টেস্টগুলো যে যাচ্ছে সেই ইউনিট টেস্টগুলোতে ভালো নম্বর ও পায়নি সে জন্য আমি আপনাকে দোষারোপ করছি না আপনি ভালো ভালো শিক্ষিকা আপনি প্রত্যেকটা ছাত্রীকে আপনি তো অল সাবজেক্টই পড়ান সুতরাং আপনার দখলতা আছে অত্যন্ত ভালো সাবজেক্টে দখল ভীষণ দখল আমি তো আপনার খাতার টাস্কগুলো দেখেছি দেখে আমি অবাক হয়ে গেছি যে যে টাস্কগুলো দিচ্ছেন ওটা সত্যি অসাধারণ কিন্তু আমার ছেলে তো সেই পড়াশোনো মাপের নয় সেই মানটা দিতে পারছে না কিন্তু দিতে পারলে তো সেটা তো কথা নয় ওকে বলতেও হবে আর না টাস্ক যদি করে যায় ম্যাম আপনি কিন্তু প্রহার করুন প্রহারই হচ্ছে শেষ একটা ছেলেকে একটা ছেলেকে যদি প্রহার ঠিক মতো না করেন একটা কথা আছে যে প্রহার যদি ঠিক করে করেন একটা ছেলেকে কিন্তু মানুষ হতে পারে ও ছেলেটা যদি সত্যি কথা বলতে গিয়ে মানুষ যদি না হয় না আমার শেষ হয়ে যাবে পরিবারটা সত্যি বলছি ওই একটাই মাত্র ছেলে ওই পড়াশোনা যদি না করে কি করবে ও আমার তো কিছুই নেই হ্যাঁ আমি

দেখেন ম্যাম হুম একটু এটা আমার অনুরোধ সনির্বদ্ধ অনুরোধ ওর মা তো কিছুই দেখে না সত্যি কথা বলতে হুম যেটুকু দেখবেন হ্যাঁ হুম হুম একটু দেখবেন হ্যাঁ ঠিক